আমার লেখা অন্যান্য সব লেখকের থেকে আলাদা কারণ আমি লেখার চেষ্টা করি বাস্তব জীবনকে কেন্দ্র করে এবং সেখানে অলংকারের মোড়ক কম দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে সেটি সকলের সহজ গ্রাহ্য হয় এবং সহজ সরল ভাষায় কিন্তু সবসময় যে সঠিক লিখি তাও নয় অনেক লেখা আসে যেগুলি মনে হয় অনেকের বোধগম্য নাও হতে পারে তাই আমি এবার থেকে চেষ্টা করি যাতে সহজ সরলভাবে এবং সবার কাছে পৌঁছে যাওয়া যায় এমন ভাষায় সাহিত্য রচনা করা জানি যা অত্যন্ত কষ্টসাধ্য এবং সময়সাপেক্ষ কিন্তু এটা আমার কাছে এক মহৎ পাওনা যদি আমি সকলের কাছে এবং সকলের মাঝে পৌঁছে যাই তাদের নিজের ভাষায় নিজের মনের আবেগকে আমার কলমের মাধ্যমে প্রকাশের মাধ্যমে